হ্যালো আমি সঞ্চয়িতা দে বলছি আপনার ওলার আমি গ্রহণ করেছিলাম কিন্তু প্রচন্ডই বাজে অবস্থা আপনার এজেন্সির বা পরিবহন সংস্থার একদম গাড়ি ভালো নয় মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল ভিতরের অবস্থাও প্রচণ্ড খারাপ সিট ছিল ছেঁড়া রাস্তায় চাকা পাংচার হয়ে যায় ঠিক মতো হর্ন কাজ করছে না এভাবে নিয়ে আপনারা চালান কীভাবে আপনাদের তো রীতিমতো সেগুলো দেখা উচিত সমস্ত পরিষেবা আপনাদের ঠিক মতো দেওয়া উচিত এভাবে চললে তো আমাদের সমস্যা আমরা তো এইভাবে আপনাদের অ্যাকসেপ্ট করব না এবং ড্রাইভারও যথেষ্ট বাজে ড্রাইভারের ক্ষেত্রেও আমি একদম সুবিধা পাইনি আমার প্রচণ্ড খারাপ লেগেছে আপনারা এই দিকটা নজরে আনুন